প্রতিদিনের দরকারি জিনিসগুলোর একটি হচ্ছে বাসনপত্র কারণ রান্না এবং খাওয়ার কাজ এগুলো ছাড়া সম্ভব নয় খাবার পুষ্টিকর কিনা সেদিকে খেয়াল রাখা যেমন জরুরি তেমনি জরুরি কোন পাত্রে রান্না হচ্ছে সেদিকেও খেয়াল রাখা কারণ আপনার আমরা রান্নার কাজে যেসব মেটিরিয়ালের তৈরি বাসনপত্র ব্যবহার করে থাকি তা স্বাস্থ্যের পক্ষে ভালো নাও হতে পারে আমরা যখন রান্না করি তখন রান্নার পাত্রের মেটিরিয়াল গরম হয়ে খাবারের সঙ্গে বিক্রিয়া করে ক্ষতিকর উপাদান তৈরি করতে পারে যা শরীরে প্রবেশ করাটা মোটেও কাম্য নয় কোন ধরনের পাত্রে রান্না করলে তা নিরাপদ হবে

সেগুলি হলো স্টেনলেস বা স্টিল নামি নামি সব সব কোম্পানির রান্নার জিনিসপত্র কাস্ট আয়রন ধরনের পাত্রের ব্যবহার এখন হয় না বললেই চলে কিন্তু আগে লোহার কড়াই খুন্তি ব্যবহারের চল বেশি ছিল ভারী তবে রান্নার জন্য এই পাত্র স্বাস্থ্যকর দ্রুত গরম হয় বলে এই পাত্রে রাঁধতে সময় লাগে খুবই কম গ্রিল্ড ফুড বা ফ্রায়ে কোনও কিছু ফ্রায়েড খাবার পছন্দ হলে এই ধরনের পাত্র ব্যবহার করতে পারেন রান্নার কাজে পিতল কিংবা কাঁসা নামি এই ধরনের বাসনপত্রের ব্যবহার প্রচলন ছিল কিন